বর্তমান প্রযুক্তিগত জীবনে এখন বিজ্ঞান উন্নত কারণ বিজ্ঞান আগের থেকে এতোই উন্নত যে আগের সমস্ত রকম মানুষ তার প্রবি তার নিজেস্ব পরিশ্রম এর মাধ্যমে বিভিন্ন রকম কাজকর্ম খাটালি করতো এবং বর্তমান জীবনে দেখুন সমস্ত রকম কাজকর্ম প্রায় বিলীন হয়ে গেছে যেমন ধরুন যে কোনো জিনিসপত্র কোনোভাবে কাজ করার সময় বিভিন্ন রকম মেশিন এখন নতুন উঠেছে এবং আগে যেগুলো নিজস্ব হাতে মানুষ কাজ করতো নিজের পরিশ্রমদের মাধ্যমে এখন সেগুলো বিভিন্ন রকম যন্ত্রপাতি এর মাধ্যমে সেই কাজগুলো হয়ে যাচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে এবং বিভিন্ন রকম কাজকর্ম এখন প্রায় উঠেই গিয়েচে সমস্ত রকম জিনিসপত্রই কাজকর্মে প্রায় মেশিন দিয়ে হচ্চে এবং এছাড়া মেশিন ছাড়া মেশিন ছাড়াও এখন বিভিন্ন রকম ইলেকট্রিক এতো জিনিসপত্র বেড়িয়েছে যে যে কোনো জিনিস কাজকর্মে এখন কোনো মানুষের পরিশ্রম অতোটা প্রয়োজন হচ্চে না সমস্ত কাজই মেশিন দিয়ে হচ্ছে এবং এই জন্যই আমরা আজকাল এতো দিনকে দিন পরিশ্রম বিলুপ্ত হয়ে যাচ্ছি সমস্ত রকম কাজ করে মানুষ প্রায় মেশিন দিয়ে করছে স্মার্টফোনের জন্য মানুষ কতো কি করছে দেখুন আগেকার যুগে স্মার্টফোন ছিলো না তখন কিপ্যাড মোবাইল ছিলো তাও প্রত্যেকের কাছে ছিলো না এখন বর্তমান যুগে প্রতিটি ছেলে মানুষের হাতে প্রায় স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনের মাধ্যমে মানুষ বিভিন্ন রকম ইন্টারনেটের সুবিধা উপভোগ করছে কাউকে কেউ কাউকে ভিডিও কল করে বিভিন্ন রকম জায়গা পরিদর্শন করছে তাছাড়া বিভিন্ন রকম নেট প্রযুক্তি সু কোনো রকম মোবাইলে সংবাদপত্র বা কোনো কিছু ওরকম কাউকে এখান থেকে কাউকে ওই পার ওই পার দিকে পাঠানো কি জিনিসপত্র পাঠানো বা এদেশ থেকে ওদেশে কিছু জিনিসপত্র পাঠানো বা অন্য বিভিন্ন রকম কাজকর্ম চলছে এছাড়াও মানুষ মোবাইল থেকে হোট কোথাও হোটেল বুক করছে আগে থেকে কোথাও টিকিট বা কোনো ব্যাংকিংয়ের টাকা লেনদেন এছাড়াও কোথাও হয়তো কিছু অ্যাপ্সের মাধ্যমে কেনাকাটা করছে এবং বিভিন্ন রকম জিনিসপত্র তথ্য প্রযুক্তিগত সব রকম বিভিন্নভাবে ব্যবস্থা এখন মানুষ মোবাইল থেকে উপভোগ করছে বা করে তুলেছে তাই বর্তমান প্রযুক্তি এখন বিজ্ঞান অনেক এগিয়ে